আমার জেলা বর্ধমান যে অনুষ্ঠানগুলি হয় তার মধ্যে আমাদের বর্ধমানে পুজো এক নম্বর দুর্গাপুজো তা দুর্গাপুজোয় এখানে ভালো ভালো মন্ডপে ভালো ভালো পুজো হয় যেমন নীলপুরে লালটু শ্রী সঙ্ঘ সবুজশ্রী সঙ্ঘ পদ্মশ্রী ক্লাব আলামগঞ্জে ভালো পুজো হচ্ছে এখন ঠিক আছে আর সবচেয়ে এখন মোটামোটি দেখতে গেলে এখন লালটু সবুজ পদ্মশ্রী এগুলো হায়েস্ট ঠিক আছে মানে সামনের বছর যে আলমগঞ্জে যে পুজোটা হয়েছিলো ওই পুজোটা মোটামোটি ভালোই হয়েছিলো ঠিক আছে এবারে দেখা বাজেট অনুযায়ী পুজোটা হয় ঠিক আছে তা এখন ওই মোটামোটি কয়েকটা ক্লাব যেমন বর্ধমানে আরামগঞ্জ আপনার লালটু সবুজ পদ্মশ্রী এইগুলোতেই ভালো পুজো হচ্ছে ঠিক আছে আর লক্ষ্মীপুর মাঠ এগুলোতেও হচ্ছে মোটামোটি তার মধ্যে এবার সামনের বার ওই আপনার দুর্গা পুজোটা ভালো হয়েছিলো আলমগঞ্জে ঠিক আছে আর আপনার এখন দেখা যাক সামনের বার আবার আসছে পুজো আমরা আমাদের বর্ধমানে ক্লাব আমাদের নিজস্ব ক্লাব আছে আমরা সবাই ক্লাব ওই ক্লাবে আমরা অংশগ্রহণ করে থাকি ঠিক আছে তা আমাদের ক্লাবে কিছু অনুষ্ঠান হয় যেমন হচ্ছে আপনাদের এ অনুষ্ঠান হচ্ছে ডিজে ফিজে হয় ট্যাঞ্জে হয় এরকম অনুষ্ঠান করে থাকি ঠিক আছে আর এবারে পুজো বলতে এবারে মোটামোটি ভালোই হয়েছিলো তা একটু জলের জন্য একটু আমাদের অনুষ্ঠানটা একটু সব রকম করতে পারে নি ঠিক আছে এই জন্য আমরা দুঃখিত